হ্যাঁ স্যার ফ্রি আছেন তো হ্যাঁ সেটা তাহলে একটা কথা বলার ছিলো স্যার হ্যাঁ যে সামনেস সপ্তাহে যেন কবে হচ্ছে বিজ্ঞান মঞ্চটা এই জ্ঞানের সপ্তাহটা কবে থেকে যেন স্টার্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটাই

আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্যার আমি আসছি আসছি সেই এ ও আচ্ছা সেই নিয়েই শুধু আপনার সাথে কিছু কথা বলার ছিলো স্যার হ্যাঁ হ্যাঁ স্যার বলছি সে এ সেই সময় ক্লাস কি অফ থাকবে নাকি চলবে রেগুলার যেমন চলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা বাকি ক্লাসগুলো আর হচ্ছে না আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা স্যার তাহলে কোন কোন ক্লাস থেকে কোন কোন ধরনের পার্টিসিপেন্ট বা স্টুডেন্টগুলো পার্টিসিপেট করছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিকই আছে ব্যাপারটা ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার তাহলে কী রকম কি গ্রুপ ক্রিয়েট করা হবে এবারে ও এবার তাহলে আগের বারের মতো হচ্ছে না না এবারে তাহলে একটু উন্নত হচ্ছে নে একটু উন্নতভাবে শুরু করবে শুনলাম ওই আর কি আ আচ্ছা স্যার এই মানে মানে মানে বি সাইন্সের একজিবিশানটা কোথায় হচ্ছে আর কি স্কুলের তো মানে ও আচ্ছা আচ্ছা সেমিনা

ও হ্যাঁ হ্যাঁ স্যার কী কী প্রাইজ আ আছে হ্যাঁ হ্যাঁ সেটা কোথায় হুম হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই অবশ্যই থাকতে তো হবেই হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন সে স্যার কী কী প্রাইজ আছে কি আপনার কি কিছু জানেন প্রাইজ কী কী আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাতে যা হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ ও ওঁকে তো আ আনাই উচিত কারণ উ উনি তো এই নিয়ে প্র মানে এই সাইন্সের একজিবিশনটা বসানো স্টার্ট করিয়েছিলেন ওই জন্য ওঁকে আনাটা মানে বেস ভালো ডিসিশান একবারে আচ্ছা এই সব হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা রাখছি স্যার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক